হ্যাঁ আমার সঙ্গীর সাথে সবচেয়ে রোম্যান্টিক টিপস ছিল সঙ্গী বলতে আমার স্বামী প্রিয় ওনার সাথে আমি এমনি উনি কাজকাম করেন তোমন সময় পায় না যখন কাজে কোনো ছুটি থাকে তখন আমার বাপের বাড়ির দিকে নিয়ে যায় কারণ বাপার বাড়ি ছাড়া বেশ কিছুটা দূরে অনেক রকম সর্ষে ক্ষেত আছে অনেক রকম ফুল ফুল বাগান আছে সেখানে গিয়ে বেশ আমরা ঘুরি দুজনে ঘুরি সেখানে ছবি টবি তুলি বেশ আমার কাছে তো বিশাল রোমান্টিক আমার প্রিয় সঙ্গীর সাথে এবং কিছু কিছু আমরা খাবারও নিয়ে যাই ওখানে গিয়ে গল্প করি বসে বসে খাই ছবি তুলি এক জায়গায় বসে দুজনে বেশ ঘুরি গাছে যে ফুল গাছটা গাছে ফুলের হাত দিয়ে দিয়ে দুজনে দাঁড়িয়ে বসে এক জায়গায় ছবি তুলি বা দৌড়াই মাঝে মাঝে এগুলো বেশ আমার কাছে রোমান্টিক কিছু টিপস আমি মনে করি এটা সবচেয়ে আমার প্রিয় বা আমার স্বামিও আমরা যখন ছুটি কাজে বেশ কম ছুটি পায় যেহেতু উনি চাকরি করেন তার জন্য ছুটি খুব কম সময়ের জন্য যেটুকু ছুটি পাই আমরা তখনই গিয়ে ঘুরে আসি বাপের বাড়ির দিক থেকে ওই ওই দিকে বেশ মাঠ আছে বাগান ফুলের বাগান টাগানও আছে সেখানে আমরা যাই দুজনে গিয়ে খাবার দাবার খাই গল্প করি বা বেশ বেশ মজা আর কি হয় মজা হয় গল্প হয় ছবি রোমান্টিক কিছু কিছু ছবিও তুলি দাঁড়িয়ে বসে বেশ দুজনে ঘুরে খাবার খাই ছবি তুলি বা বসেও থাকি এগুলো আমার কাছে বেশ কিছু কিছু রোম্যান্টিক টিপস কেন বলতে মানে যেমন স্বামী স্ত্রী এক জায়গায় বসে গল্প করছি বেশ ফুল বাগানের ভিতরে খুব ভালো একটি টিপস বা ওখান থেকে বেশ আরেকটা শস্য খেত গেলাম সেই শস্য বাগানে ওখানে দাঁড়িয়ে দুজনা ছবি তুলছি বা গল্প করছি এটা আমার কাছে খুব বিশেষ একটি টিপস রোমান্টিক বলতে গেলে আমরা দুজন দাঁড়িয়ে এক জায়গায় ছবি তুুলছি এটাই খুব মজাকার দৃশ্য বা রোমান্টিক বলে আমার খুব মনে হয় এমনকি আমার স্বামীরও মনে হয় যে আমরা দুজনা অনেকদিন পর সময় পেয়েছি এসছি এসে গল্প করছি বা দুজনে ছবি তুলছি রোমান্টিক কিছু টিপস বলে আমার মনে হয় এবং আমার স্বামীরও মনে হয় আমরা দুজনে ভীষণ রোম্যান্টিক বা খুব সঙ্গী আমার স্বামীও খুব আমার সঙ্গী বা আমিও ওনার খুব প্রিয় প্রিয় কিছু কিছু আমাদের কাছে টিপস থাকে